বিভিন্ন ধরনের কুসংস্কার গ্রাম বাংলায় দেখা যায় কারণ যদি সাপে কামড়ে রোজারা ঝাড় দেয় ঝাড় ফুঁক করে সেটা না সেটা ঝাড় ফার না করে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায় এইটা এবং এছাড়া আরও কুসংস্কার আছে বিড়াল কাঁদলে নাকি বিপদ হয় এক দুই হচ্ছে যদি দোরের গোড়ায় কেউ বসে নাকি অমঙ্গল হয় এই সমস্ত কুসংস্কার